হ্যাঁ হ্যালো হ্যাঁ বলছি কে বলছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন স্যার কী হয়েছে কেন কী হয়েছে ওর আচ্ছা আচ্ছা মানে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে হ্যাঁ সকালে তো আমি ওকে মানে আমি নিজেই স্কুলে দিয়ে এসেছিলাম ওকে সকালে তো ও খেয়েই গেছে তাছাড়া ওকে মানে ওর মা টিফিন দিয়েছে ওকে টিফিন নিয়ে গেছে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে বলছি হ্যাঁ বলছিলাম স্যার আপনারা কি ওকে ডাক্তার ফাক্তার দেখিয়েছেন মানে এরকম করে হ্যাঁ সে তো আমি দেখাব কিন্তু যে আপনারা যে বলছেন না মাথা ঘুরে পড়ে গেছে তাই সেই জন্য বলছিলাম হঠাৎ করে তো এখন তো আমার যেতে একটু টাইম লাগবে আমি তো অনেকটা দূরে আছি সেই জন্য বলছিলাম আপনারা মানে কিছু ডাক্তার দেখিয়ে বা একটু ইয়ে করে দেখুন না আমি দরকার হলে আপনাদের গিয়ে যে টাকাটা লাগে আমি গিয়ে দিচ্ছি আপনাদেরকে আচ্ছা আচ্ছা সময়মতো বলতে আমি যত তাড়াতাড়ি পারিই যাচ্ছি আমি গিয়ে আমি ওকে নিয়ে আসছি ঠিক আছে আর ওই একটুকুও যদি প্রবলেম হয় যদি কোনো ইমার্জেন্সি কোনো কিছু যদি প্রবলেম হয় আবার ফোন করবেন আমি ওকে মাকে পাঠিয়ে দিচ্ছি এরকম সেরকম কোনো অসুবিধা নেই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি আমি কিছুক্ষণের মধ্যেই যাচ্ছি আপনার কাছে গিয়ে আমি যাচ্ছি ঠিক আছে রাখছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হুম হুম হুম